আমি একবার নর্থ বেঙ্গলে ঘুরতে গেছিলাম তো সেই সময় একটা জঙ্গলের মধ্যে একটা পাখির দিকে দেখতে পাই তো সেই পাখির ছবি তোলার জন্য আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি চেষ্টা করছি ওই পাখিটার ছবিটা সুন্দরভাবে তোলার তো যতটা কাছে যাওয়ার ততটা গেছি একটু বনের ভেতরে গেছি ভেতরে চলে গেছে ছবি তোলার নেশায় কী বলবো আমার নিচের দিকে কোনো খেয়াল নেই উপরের দিকেই আমি দেখছি পাখিটা কোন পজিশানে আছে আমাকে ছবিটা কত সুন্দর তুলতে হবে তো হঠাৎ করে দেখি ব বনের মধ্য থেকে এক বুনো শুয়োর সে আমাকে ধাক্কা মেরে চলে গেলো অমার তো ভয়ে একটা মানে সেই বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে পড়ে গেছি ক হাতে ক্যামেরা ছিলো সে ক্যামেরাটাও মানে ভেঙে যাওয়ার মতন অবস্থা তো সেই দিনই একটা বিশালভাবে একটা ভয় একটা আমি পাচ্ছিলাম তো আমার কাছে ওটা একটা বিরাট ওটা অ্যাডভেঞ্চার মনে হয়েছে